একটা পেন্টিং করার জন্য কাউকে অনুপ্রাণিত করাই উচিত অনুপ্রেরণা করলে তারা উৎসাহ পাবে এবং আস্তে আস্তে তারা করতে শিখবে দৃশ্যাবলি দৃশ্যাবলী ছবি বলতে আমরা অনেকে ছবি দেখে করে অনেকে গ্রামের দৃশ্য দেখে ছবি আঁকে আবার দেখেছি প্রকৃতির উপরে ছবি আঁকে বিল্ডিংয়ের ওপরে আঁকে রুক্ষ স্কেচ করে বেশি দেখেছি নিজের মন থেকে করা দৃশ্যাবলি আর প্রকৃতির উপরে বেশি ছবি দেখেছি এগুলো বাইরে বসে বসেই আঁকে আমরা দেখেছি ছবি আঁকার প্রেরণার থেকে মন থেকে যে ছবিগুলো তারা করে সত্যি দেখার মতো করে কিছু কিছু শিল্পী এমন সুন্দর ছবি আঁকে দেখলে মনে হয় যেন ক্যামেরা থেকে ছবি তুলে তাকে প্রিন্টিং করেছে এতো সুন্দর করে পেন্টিং আর মনের ইচ্ছাগুলোকে অনেক সময় কাগজে রূপান্তরিত করে অনেকে ছবি দেখে আঁকে কেউ নিজের মন থেকে করে ছবির মূল হচ্ছে তার মনের ইচ্ছা তার মনের ইচ্ছা তাকে পূর্ণ করে